আমার প্রথম স্ট্যাম্পস মুদ্রা হচ্ছে কী যেমন আগেকার যুগে যে টাকা পয়সা মানে যেগুলো পুরাতন একদম অনেক আগেকার সেগুলো কোথাও দিয়ে আমি গিয়ে নিয়ে আসলাম বা আমি পেলাম বা কারোর কাছ থেকে আমি কখনও কখনও ওই পুরাতন টাকাগুলো এখনকার টাকা দিয়ে কিনে সেই পুরাতন টাকাগুলো আমি নিজের কাছে সংরক্ষণ করে রাখি ইংরেজদের যুগে যে মুদ্রাগুলো থাকত ওই মুদ্রাগুলো আমি নিজের কাছে রেখে দিতে খুব ভালোবাসি ভালো লাগে বেশ ওগুলো সংরক্ষণ করতে খুব ভালো লাগে তাছাড়া আমি যেইখানে ঐতিহাসিক জিনিসগুলো নিয়ে আলোচনা হয় বা কথা হয় সেই জায়গাটায় গিয়ে যাই যদি কোনো পুরাতন দিনের কোনো জিনিসপত্র পাথর বা কিছু একটা যদি পাই তাহলে নিজের কাছে রাখলে খুব ভালো লাগে সেইগুলোর নিজেকে সংরক্ষণ করি আর আমি পাহাড়ে গিয়েছিলাম পাহাড়ের বিভিন্ন পাহাড়ে বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায় বিভিন্ন কালেকশান আছে পাথরের ওই পাথরগুলোও সংরক্ষণ করি পাথরগুলোরও দাম আমি এগুলো জানতাম না আমি জাস্ট নিজের শখের জন্য এগুলো গুছিয়ে রাখতাম তাছাড়া যে ঝিনুক আছে ঝিনুকের মধ্যে অনেক সময় আমি অনেক সময় না অনেক সময় মুদ্রা পাওয়া যায় কিন্তু আমি ওর মধ্যেও ঝিনুক খুলে অনেক চারটের মতো মুদ্রা পেয়েছিলাম তো সেগুলোও আমি গুছিয়ে রেখেছিলাম মুদ্রার দাম এখনও অনেক আছে কিন্তু আগেকার যুগের টাকা পয়সা আগেকার যে মুদ্রাগুলো বা পাথর পাহাড়ের ওই পাথরের দাম তো আমি জানতাম না যে এত আমার একটা বন্ধু বা একটা বান্ধবী এসেছিল আসার পরে আমি ওকে এগুলো দেখিয়েছিলাম কারণ আমি যে জিনিসগুলো সংরক্ষণ করেছিলাম তাকে দেখানোর পরে ও তখনই বলেছিল যে এগুলো প্রচুর দাম এগুলো অনেক দামি সেই জন্য আমি আমি তো নিজের জন্য জাস্ট গুছিয়ে রাখার জন্য ওগুলো জাস্ট সংরক্ষণ করেছিলাম কিন্তু ওগুলো এত দাম আমি জানতাম না